হ্যালো এটা এটা এটা কি অ্যাম্বুলেন্সের নম্বর বলছি আমার একটা পেশেন্ট পার্টি শিলিগুড়ি নিয়ে যাওয়ার আছে একটু কতো টাকা লাগবে আপনি একটু বলবেন আমরা আমরা যাবো বারোটার দিকে তাহলে আপনি আপনি যে না বলছেন আমার পেশেন্টটা তো কিছু হয়ে যাবে এতো রাত্রে বারোটা বারোটার দিকে যেতে হবে কতো টাকা লাগবে আপনার বারো হাজার এতো বেশি না বারো হাজার তো দিতে পারবো না না আপনার আপনার আপনারা তো সরকারী কাজ করেন আপনাদের এতো এতো চাহিদা কেন এতো বেশি টাকা আপনি বলুন আপনি কতো টাকা কতো টাকা দিলে যাবেন বারো হাজার টাকা তো হবে না আমি কিন্তু আপনা আপনি যে এইভাবে বলছেন আমি কিন্তু এসব ফোনে সব রেকর্ডিং করছি আমি কিন্তু সুপারকে জানাবো কতো কম করবেন আপনি বলুন আমি এতো দিতে পারবো না সেটা বলুন যে চা খাওয়ার টাকা ঠিক আছে তাহলে রাত্রে বারোটার দিকে আসবেন ঠিক আছে